মাছ ধরার সাথে সম্পর্কিত কিছু পরিবেশগত সমস্যা সেটা জেলে সেটা জেলেরা মাছ ধরতে গিয়ে অনেক বড় মাছ ধরা বাদ দিয়ে কিছু ছোট মাছও তারা ধরে ফেলছে এবং জলটাকে ঘোলা করে দিয়ে জলটাকে দূষণে পরিণত করছে তা ছাড়া নৌকো বা জাহাজ এই সবগুলোতে গুলো নিয়ে মাছ ধরতে যাওয়ায় তা থেকে প্রচুর তেল পড়ে প্লাস্টিক ফেলে নানা নানা ধরনের উপদ্রব ফেলে মরা জীবজন্তু দূষণ জনিত কিছু পদার্থ ফেলে তেল জাতীয় কিছু পদার্থ ফেলে সবগুলো ফেলে জলে নানা রকমের সমস্যা করে দিচ্ছে এবং জল দূষণ হচ্ছে জল দূষণের কারণে জলের ভিতরে থাকা অনেক মাছ নানা রকম ভাইরাস নানা রকম রোগের সম্মুখীন হয়ে সেই মাছগুলো সবই মরে যাচ্ছে মরে যাওয়ার কারণে আর নতুন কোনো মাছ জন্ম নিতে পারছে না জলের কারণে পুরো মাছ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে সাধারণত আমাদের পরিবেশগত কারণেই হচ্ছে আমরা যদি সব দিক থেকে একটু সাবধান থাকি যে মাছ যখন ধরা প্রয়োজন তখন ধরি কিংবা এক জায়গায় প্রচুর মাছ চাপ দিয়ে সেখানে দূষণমুক্ত জল যাতে না পড়ে সব দিকে খেয়াল রাখাটা আমাদের খুবই প্রয়োজন এটা খুবই মন দিয়ে ভাবতে হবে একটা মাছকে সুন্দর একটা স্বাচ্ছন্দ্য জায়গা সেখানে খাবার দাবার দিয়ে তাদেরকে সুন্দর ভাবে রাখতে হবে যেন এমন কোনো কারণ না ঘটে যে কারণটার জন্য সেই মাছগুলোর কোনো অসুবিধায় পড়তে হয় কোনো ভাইরাস ধরনের কিছু সেখানে বংশবৃদ্ধি করতে পারে এবং সেটা বংশবৃদ্ধি করার কারণে মাছের নানা রকম সমস্যা হতে পারে সে সে দিকে খেয়াল রাখতে হবে এবং এটাও ভাবতে হবে যে কোনো ধরনের বিষ ধরনের কোনো কিছুই যেন জলে না পড়ে জলে পড়লে সেই বিষের কারণে অনেক মাছ মারা যেতে পারে এবং জলটা দূষণ হয়ে যেতে পারে এবং তা থেকে আর কোনো মাছ জন্ম নেবে না এ দিকে আমাদেরকে সাবধান থাকতে হবে এটা ভাবতে হবে মাছকেও যে যেমন সুন্দর ভাবে রাখার ব্যবস্থা করতে হবে তেমন সুন্দর একটা পরিষ্কার জলও রাখার জন্য চেষ্টা করতে হবে তা হলে মাছ এবং জল দুটোই ভালো বিশুদ্ধ হয়ে থাকতে পারে মাছগুলো ভালো ভাবে জলে বাঁচতে পারে এ দিকে খেয়াল রাখতে হবে এগুলো পরিবেশগত কারণের জন্য পরিবেশের মানুষগুলোকে সেই বিষয়ে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে